আমার এলাকায় এখানে বিখ্যাত বাজার বলতে সেরকম বাজার নেই কিন্তু শপিং মল তো রয়েইছে শপিং মল বলতে আপনার স্যামসংয়ের বড় কেয়ার রয়েছে সেখানে যেরকম অন্যান্য দোকানে জিনিস পাওয়া যায় মানে মোবাইল ফোন পাওয়া যায় সেরকমই এখানে পাওয়া যায় এবং মুদির দোকান মুদির দোকান তো সব জায়গাতেই থাকে সেখানের দাম একই মানে সব জায়গার যেমন দাম মুদির দোকানের সেরকমই দাম এখানে পশ্চিমবঙ্গের যেরকম দাম চলছে অন্যান্য জায়গায় সেরকম হিসেবেই চলে আর কম বেশি দাম এক এক সময় কম হয় এখানে যদি জিনিস অনেক বেশি থাকে চাহিদা অনেক কম থাকে তখন দামের দামটা একটু কমে যায় এরকম ভাবেই চলে আসলে আর পর্যটকরা দেখার মতন জায়গা অনেকই আছে সেটা আমার আসলে আমি আমি ঠিক মনে করতে পারছি না